আমি খেলাখুলায় বৃত্তি সম্পর্কে সচেতন এটির সম্পর্কে আপনাদের আরও কিছু বলতে চাই আমি যেমন বাইরে বাইরে খেলে প্রাইজ এনেছি আমিও চাই আমার বন্ধুবান্ধবও যেমন বাইরে যাক খেলাধুলা করুক সেখানের ঐতিহ্য দেখুক কেমন কি প্রাইজ মানি সব দেখুক আমি চাই আমি যেমন বাইরে থেকে প্রাইজ আনি ঘরের লোককে খুশি করার জন্য বা বন্ধুবান্ধবকে খুশি করার জন্য তারাও যেমন বাইরে থেকে খেলাধুলা করে বাইরে থেকে প্রাইজ মানি এনে বাড়ির লোককে খুশি করুক এবং সামনাসামনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে খুশি করার চেষ্টা করুক এই নিয়ে তাদেরকে আমি অনুরোধ করছি তারাও যেমন যায় বাইরে খেলতে